আমি স্কুল ও কলেজে ভারতীয় বিজ্ঞানীদের সম্বন্দে পড়েছি ভারতীয় বিজ্ঞানীরা আমাদের অনেক কিছু ওনা ওনাদের অনেক কিছু দান রেখে দিয়ে গেছে হ্যাঁ যেমন ডক্টর এপিজি আব্দুল কালাম উনি ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং একজন বিশিষ্ট বিজ্ঞানী উনি মহাকাশের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়া আছে হচ্ছে আপনাদের আমাদের সত্যেন্দ্রনাথ বসু যিনি পদার্থ বিজ্ঞানী ছিলেন এবং তিনি আইনস্টাইনের সাথে কাজ করেছে এবং বোসন কণার তত্ত্বপ্রদান করেন হ্যাঁ তার নামই তো বোসন নামটি রাখা হয়েছে এছাড়া আমাদের রয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু তিনি ছিলেন একজন উদ্ভিদ বিজ্ঞানী এবং পদার্থ বিজ্ঞানী তো ছিলেনই তিনি তো প্রথম আবিষ্কার করেছে যে আমাদের উদ্ভিদের প্রাণ আছে হ্যাঁ তাই নিয়ে তিনি গবেষণাও করেছে এবং বিদ্যুৎ প্রবাহের উপস্থিতি প্রমাণ করেছিলেন এরপর আছে ডক্টর মেঘনাথ সাহা তিনি একজন বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ছিলেন তিনি যে জ্যোতির্বিজ্ঞানের যে তারার গঠন বোঝার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়া আছে হচ্ছে আর্যভট্ট তিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী যিনি প্রথম শূন্যের ব্যবহার ও যার মাধ্যমে আমরা মান পো প্রবর্তন করতে পারি এবং আর্যভট্টর গ্রন্থটি গণিত এবং জ্যোতির্বিজ্ঞানের প্রাচীনতম কাজগুলির মধ্যে অন্যতম এছাড়া আছে আপনার রামানুজ যিনি অনেক নতুন তত্ত্ব আবিষ্কার করে আদর্শ গাণিতিক সমস্যার সমাধানের জন্য অনেক ত তত্ত্ব আবিষ্কার করেন এবং তার কাজও সংখ্যা তত্ত্বে উল্ল উল্লেখযোগ্য অবদান রয়েছে এছাড়া রয়েছে এগুলি ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য কিছু বিজ্ঞানী ও গণিতবিদদের নাম এদের কাজ ও অবদান শুধু ভারতে নয় গোটা বিশ্বের কাছে এবি এবং বিজ্ঞানের কাছে সমৃদ্ধ হয়ে রয়েছে